আমার বাড়ির চারিপাশে আমি যে সব গাছপালা লাগাই বড় গাছের মধ্যে আছে শাল গাছ সেগুন গাছ মেহগিনি গাছ এবং ছোট ছোট সবজি গাছ লতানে গাছের মধ্যে আছে কুঁদরি গাছ থানকুনি পাতা থানকুনি পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারি একটা জিনিস বলে আমি থানকুনি পাতাটা লাগিয়ে রেখেছি তা এছাড়াও বিভিন্ন রকম সবজি যেমন ঝিঙে গাছ ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ এরকম বিভিন্ন রকম গাছপালা এবং সবজি লতানে গাছ আমার বাড়ির চারিপাশে লাগানো আছে